হ্যালো বাইপাস ধাবা থেকে বলছেন আপনাদের এখানে কি বিরিয়ানি হবে চিকেন বিরিয়ানি বা মটন বিরিয়ানি কোনটা ভালো হবে তো আমার বাড়িতে একটা প্রোগ্রাম রয়েছে তো সেইখানে আড়াইশো জনের মতো বিরিয়ানি কি করে দিতে পারবেন হ্যাঁ মানে আমাদের অনুষ্ঠানটা হবে দুপুরবেলায় তার সাথে ফিশ ফ্রাইও লাগবে

আচ্ছা তো কত কী কীরম পড়বে একটু জানাবেন কাল আমাদের টাইমের সকাল বারোটা বা সাড়ে বারোটার মধ্যে যদি বাড়িতে এসে দিয়ে যান খাবারটা খুব ভালো হয় আচ্ছা ডেলিভারি চার্জ কি দিতে হবে খাবার এসে দেওয়ার জন্য না কি না ওটা আপনাদের ওই ইনক্লুডেড থাকবে

খাবার খাবারের মধ্যে কিন্তু বেশি ঝাল টাল দেবেন না মানে ঝালটা আমাদের কম কম ঝালেই রান্নাটা হবে বিরিয়ানিটা হ্যাঁ তাহলে মটন বিরিয়ানিই করে দিন হ্যাঁ হ্যাঁ আপনি আগে দেখে নিন দেখে আমাকে জানান তাহলে খুব ভালো হয় আমার নম্বরে এই নম্বরেই ফোন করে জানাবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাতে আড়াইশো জনের মতন মানুষ খেতে পারে ব্যাস এটাই হচ্ছে কথা ঠিক আছে আপনি একটু জেনে আমাকে জানাবেন ঠিক আছে